খামারে পশুদের সাহায্যে মাংস এবং দুধ পণ্য উৎপন্ন করা যায় গরু ভেড়া মুরগী ইত্যাদি পশুদের সংরক্ষিত রাখা আর পণ্য উৎপাদন করা হয় এই পণ্যগুলি বাজারে বিক্রি করে রাজস্ব উপার্জন করা হয় আর হচ্ছে পশুদের দ্বারা গাছপালা এবং খাদ্য উৎপাদনের সাহায্য করা যায় পশুদের গোবর আর বা নির্মিত কম্পোস্ট ব্যবহার করে মাটির পুষ্টিকর বাড়িয়ে খাদ্য উৎপাদনে সাহায্য করা হয় এই খাদ্যগুলো সংশ্লিষ্ট বাজারে বিক্রি হলে অনেকটাই আর্থিকভাবে উন্নত হয় আর পশুদের সাথে পরিচর্চা করার মাধ্যমে মানে পশুদের দিয়ে কাজ করিয়ে আমরা খামারের বিভিন্ন শ্রম এবং কার্যক্ষমতা বাড়াতে পারি